হ্যাঁ আমি বন্দনাদি কে বলছেন আপনি হ্যাঁ বলুন হ্যাঁ আমি মিডিয়ায় তো কাজ করি হ্যাঁ আমি ফটোশ্যুটও করি হ্যাঁ যেতে পারব তারিখটা বলুন আমি তো ওই সবেরই কাজ করি রথটা খুব ভালোভাবে সাজানো হয় তো আর রথটা কীভাবে সাজানো হয় ভালো তো হ্যাঁ আচ্ছা আমি যাব আমি তাহলে ফটো তুলে নিয়ে আসবো আর হচ্ছে লোকজন আসে তো রেটটা রেটটা বেশি নিই না তিন কপি ছবি তুলে দেবো ওই একশো টাকার মতো নেব হ্যাঁ হ্যাঁ আমি তো ছবি শ্যুট করে আগে মিডিয়ায় দেখিয়ে দিই সেটা আপনাকে চিন্তা করতে হবে না আমি অবশ্যই দেখাব আর আপনার বাড়িতেও কপি দিয়ে আসবো

হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আপনাকে আমি কল করব আর আর কবে উনিশ তারিখে তো আমি আপনাকে আঠারো তারিখে কল করে সব বিষয়ে জেনে নেব হ্যাঁ তাহলে রাখলাম